রান্না করার জন্য আমি টিনের কড়া ব্যবহার করি এবং পাতের জন্য পাতের জন্য টিনের কড়া ব্যবহার করলে সেটা যেন তাড়াতাড়ি গরম হয় এবং এতে রান্না করেও সুবিধা আছে এবং চামচ ব্যবহার না করলে আমি রান্নাটা করব কি করে চামচ না ব্যবহার করলে আমার হাতে ছ্যাঁকা লেগে যাবে কারণ গরম জিনিসে তো হাত দিয়ে রান্না করা যায় না এতে চামচ ব্যবহার করতেই হয় এবং এই চামচ ব্যবহার করতে গেলে জিনিসটা নাড়তেও সুবিধা হয় এবং জিনিসটা দেখতেও ভালো লাগে শৌখিনও লাগে ওই জন্য চামচ ব্যবহার করা আমি চামচ ব্যবহার করি এবং চামচ ব্যবহার করলে জিনিসটা দেখতে ভাললাগে এবং শৌখিন হয় তার জন্য আমি চামচটা ব্যবহার করিই